বর্তমান সময়ে কৃষিতে বিভিন্ন রকম প্রযুক্তিগত পরিবর্তন আমি দেখতে পাচ্ছি এবং এবং এবং সেই প্রযুক্তিগত পরিবর্তনও আমি কিন্তু আমার নিজের বাড়িতে জমি চাষের ক্ষেত্রেও দেখেছি কারণ আগে যখন আমরা ধান কাটতাম তখন আমি দেখতাম যে আমরা কাঁচি নিয়ে গিয়ে সেখানে ধান কাটছি কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তি উন্নত হওয়ার ফলে বিভিন্ন রকম ধান কাটা মেশিনের মাধ্যমে তাকে ধান কাটা হচ্ছে এবং সেই ধান কাটা হচ্ছে এবং ধান রোয়ার সময় মেশিনের মাধ্যমে ধান পোঁতা হচ্ছে এবং পাতা বীজ বপন করা হচ্ছে এইক্ষেত্রে অনেকটাই পরিবর্তন কৃষিতে আমি লক্ষ্য করেছি যে আগের যে আগে মানুষ যেভাবে ধান চাষ করতো এখনও কিন্তু তারা সেভাবে ধান চাষ করে না বর্তমানে প্রযুক্তিগত সিস্টেমের মধ্যে চলে এসেছে এবং এই সিস্টেম কি মানুষকে বহু রকমভাবে সাহায্য করছে কারণ এক দশ বিঘে জমির দশ বিঘে জমিতে ধান চাষ করতে গেলে সেখানে ধান পুঁততে গেলে বহু মানুষকে এক এক জায়গায় একত্রিত করতে হতো এবং সবাই মিলে হয়তো সেই ধানে একই দিনে সেই জমিটায় ধান রুই ধান পুঁততে পারতো না কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তিগত প্রযুক্তির জন্য বর্তমান সময়ে প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে এবং তার মাধ্যম দিয়ে আমরা এখন দশ বিঘা জমিও এক দিনে মেশিনে মেশিনের মাধ্যমে আমরা ধান রুইতে পারছি এবং ধান কাটার ক্ষেত্রেও সেই একই রকম আমরা একই দিনে বহু জমি ধান কাটতে পারছি এবং এতে আমার সময়ও কম লাগছে এবং পয়সাও কম বেঁচে যাচ্ছে কিন্তু এটা যদি অন্য সময় হতো তখন কিন্তু টাকা বেশি লাগতো খাদ্য শষ্যের ক্ষেত্রে গুণমান নিয়ন্ত্রণে প্রযুক্তির প্রভাব তো হ্যাঁ এটাই ঠিক এটা ঠিক যে আমরা আগে যেমন বিভিন্ন রকমভাবে মানুষ ধান ধানটাকে চাল করতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতো কিন্তু এখন প্রযুক্তি উন্নতর মাধ্যমে বিভিন্ন রকম মেশিন চলে এসেছে যার মাধ্যমে দিয়ে আমরা ধান মেশিনের মধ্যে দিলেই সেটা কিন্তু আপনা আপনি চাল হয়ে বাইরে বেরিয়ে আসছে তো সেক্ষেত্রে বলা যায় যে পরিবর্তনগত প্রযুক্তিগত পরিবর্তন বহু রকম এসেছে এবং সিস্টেম এটিকে এই সিস্টেম কিন্তু মানুষকে খুব ভালোভাবেই সহায়তা করছে